বাংলা ভাষা আমাদের কাছে খুবই গর্বের একটি ভাষা এবং প্রিয় আমাদের খুবই প্রিয় একটি ভাষা বাংলা ভাষা সময়ের সাথে সাথে বিকশিত হয়েছে হ্যাঁ এটি বলার সুবিধার্থে এবং চলতি ভাষা হিসাবে আগে বাংলা ভাষা অনেক কঠিনভাবে বলা উচ্চারণ করা হতো এখন সেটি ভাষা বলার স সহজ করার জন্য সেটি সু সুষ্ঠভাবে বলার জন্য চলতি ভাষায় বলা হয় এখন খুবই তা সহজ করা হয়েছে এবং আমি পরিবর্তন দেখেছি আগে বাংলা ভাষা কঠিন থেকে সহজ হয়েছে এটি একটি পরিবর্তন লক্ষ্য করেছি তারপরে এখন বাংলা ভাষা তে অনেক ইংরেজিও শব্দ ঢুকে গেছে এবং সেই ইংরেজি শব্দ বলার জন্য ইংরেজি শব্দর সঙ্গে সঙ্গে বাংলা একসঙ্গে মিশিয়ে বলা হয় এবং তারপর আরও পরিবর্তন হয়েছে বাংলা ভাষা এখন সবাই প্রায় সকলেই বলতে পারে বাংলার সঙ্গে এখন ইংরেজি বেশিরভাগ মেশানো হয় তার